অবশ্যই অপুষ্টি আমাদের এলাকার আমার এলাকার একটি সাধারণ সমস্যা কারণ যখন মা যখন মেয়ে মায়েরা যখন গর্ভবতী অবস্থায় থাকে অনেকেই তাদের আর্থিক অবস্থার জন্য যেই খাবারগুলি তাদের খাওয়ানো দরকার তারা খেতে পারে না বা কিনতেও পারে না জিনিসের এত মূল্য বৃদ্ধির হার বেড়ে গেছে সেইগুলি যদি সরকার তাদের ঠিক ঠিকমতো তাদের সরবরাহ করে সেই খাবারগুলি বা সরকার ছাড়াও যদি অন্য সংস্থার মানুষও যদি তাতে সাহায্য করে তা এই গর্ভবতী মায়েদের ঠিক টাইমে ঠিকমতোই খাবার সরবরাহ করার করার তাহলে ভালো হয় তাহলে এই অপুষ্টি অপুষ্টি বলে এই সমস্যাটি আমাদের এলাকা থেকে দূর হয় এবং বাচ্চারা সুস্থভাবে ভূমিষ্ঠ হতে পারে মায়েরাও সুস্থ মা এবং বাচ্চা দুজনেই অপুষ্টির হাত থেকে রক্ষা পেতে পারে অনেক খাবারই আছে কম খরচে কম খরচে পুষ্টিদায়ক হয় সেই খাবারগুলিই যাতে সরকার বা অন্য সংস্থার মানুষ মায়েদের মায়েদের সরবরাহ করে তাদের সাহায্য করে এটাই আমার মনে হয় সবাই মিলে এক সবাই মিলে একটু সাহায্য করলে যে যা যেই মানুষগুলি আর্থিক অবস্থার আর্থিক অবস্থার জন্য তারা নিজেরা নিজেদের তোমার নিজেরা নিজেদের অপুষ্টির শিকার সেইগুলি যাতে তার থেকে তারা হাত তার হাত থেকে রক্ষা পায় সেইদিকে আমাদের সবাইকে লক্ষ রাখতে হবে